হ্যাঁ আমি পিটি ঊষার নাম শুনেছি কিন্তু একজন মেয়ে হয়ে পিটি ঊষা যে পারফর্মস করেছে সেটা আমাদের কাছে আজও স্মরণীয় দৌড়বীরদের মধ্যে প্রধান এত দৌড়াতে পারে যে অন্য কোনো মেয়ে পিটি ঊষার ধারে কাছে যেতে পারে না পিটি ঊষা পিটি ঊষা আমাদের সকলের কাছে যেন চিরস্মরণীয় কারণ ওকে দেখলে আমাদের মনে হয় সে যে মেয়ে এত সাহসিকতা যে এত দৌড়াতে পারে অন্য কোনো মহিলা কেউই পারে না একে দেখে আমরা অবাক হই যে পিটি ঊষা এত ভালো দৌড়াতে পারে আর কেউ এতো ভালো দৌড়াতে পারে না